ভাষা এবং উপভাষা আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তো এমন এমন এলাকায় আমি ভ্রমণ করতে গেছিলাম সেখানে ভাষার ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছিলো এই ভাষার সমস্যা হওয়ার ক্ষেত্রে আমরা বুঝতে পারছিলাম না যে আমরা কাকে কী বলছি আর সে কী উত্তর দিচ্ছে সেক্ষেত্রে আমরা তার কথা রেকর্ডিং করে গুগল ট্রান্সলেট করি এবং আমাদের ভাষা গুগল ট্রান্সলেট করে তাকে বলি সেক্ষেত্রে এইভাবেই মোটামুটি ভাষাটি আয়ত্ত করতে পেরেছিলাম এবং আমাদের কী করনীয় সেগুলো তার কাছ থেকে জেনেছিলাম